আমি পুরুলিয়া নডিহা থেকে বলছি পঁচিশে এপ্রিল আমার পুরুলিয়া ফুড কোর্ট রেস্তোরাঁ থেকে কিছু খাবার অর্ডার দিতে চাই সেইদিন কি আপনাদের দোকান খোলা থাকবে এবং সেইদিন কি আমাদের এলাকাতে ডেলিভারি বয়রা খাবারগুলি পৌঁছে দিতে পারবেন